কি রে ট্রেনে আমার জন্য জায়গা রাখিস নি

হ্যাঁ পেয়েছি তোর হ্যাঁ আছে আছে চলে আয় কালিম্পং এ ঘুরতে যাবো হ্যাঁ যাবো তো তুই যাবি তো আর কম তিন হাজার মতন হবে তুই যাবি তো সিট বলে বুকিং হয়ে গেছে বুক করে নিয়েছি বলো কি বলছিস হ্যাঁ গালাগালি তো একটু দিয়েছিলো মুডটা একটু অফ ছিলো খানিক্ষণের জন্য এখন ঠিক আছে দিয়ে এই কি টিফিন লুচি আর আলুর দম হ্যাঁ চ হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম তুই যাবি বল ওর টিকি বলো টিকিট বলো কনফার্ম হয়ে গেছে

ঠিক আছে